এই রকমই একটা দুর্দান্ত খেলা হচ্ছে মাইনক্রাফ্ট মানে আরও ভালো হতো যদি নতুন নতুন আপগ্রেড আসত যেমন মাঝে কিছু বছর আপগ্রেড আসা বন্ধ করে দিয়েছিল আবার রিসেন্টলি একটা নতুন আপগ্রেড এসেছে তো সেরকমই নিয়মিত যদি আপগ্রেড আসত তো খুবই ভালো হতো গেমটা খেলতে আর যে সার্ভার ক্রিয়েট করতে খুব এডিটিং অনেক কষ্ট করতে হয় তারপর সহজে সার্ভারে ঢোকা যায় না ওয়েট করতে হয় ওয়েটিং লিস্টে থাকতে হয় সেগুলো যদি সল্ভ করা যেত তো গেমটা আরও ভালো হতো আরও অনেক প্লেয়াররা খেলতে পারতাম অনেক বন্ধুরা এক সাথে থাকতে পা খেলতে পারতাম যদি সেইগুলো ঠিক ক করা যেত আরও যদি নতুন কোনো ব্লকস বা নতুন কিছু ইন্ট্রোডিউস করা হতো নতুন কিছু রহস্য নতুন কতুন এসবগুলোকে ইন্ট্রোডিউস করা হতো তাহলে গেমটা খেলতে আরও ভালো লাগত আর মানে প্রতিবার একই রকম কাজ করা করতে করতে আবার এন্ডার ড্রাগনকে বিট করে আবার ওভার ওয়ার্ল্ডে ফিরে আসা সেটা একটা একঘেয়েমি হয়ে গিয়েছে নতুন কিছু অ্যাড করলে আরও খেলা ভালো হতো আরও খেলতে ইচ্ছা করত আরও জন সেটাকে অ্যাট্রাক্ট করত তো স্ এইগুলো যদি হতো তাহলে ভালো খেলাটা আরও ভালো হতে পারত